আজ আমি সুরুচি থেকে এক প্লেট পনির বাটার মশলা অর্ডার করেছিলাম শিমুলিয়াতে আমি এখন হরি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আপনি তাড়াতাড়ি আসার চেষ্টা করুন